মাছ ধরার সাথে সম্পর্কিত এটাই আগে আমরা মাছ খুবই ধরতাম তো মাছের তখন ভালো মাছ পেতাম

দূষণ ছিল না এখন মাছ ধরি মাছ ধরে এইসব এখন এত অসময়ে গরম ঠাণ্ডা সবরকম মিলিয়ে মাছ ধরতে যেতাম মাছ রাখার জন্য কো অনেকক্ষণ বরফ থাকতো নিয়ে যেতাম তাই সেই বরফে এখন আর বেশিক্ষণ থাকি না বরফও গলে যায় আবহাওয়া পরিবর্তনে তাই খুব অসুবিধে আর আগে নদীতে ভালোই মাছ পেতাম ভালোই মাছ ধরতাম এখন নদীতে সমুদ্রে যত প্লাস্টিক দূষণ এবং কলকারখানার বর্জিত সব দূষণ পড়ছে পড়ে ও মাছ এখন খুবই কমে গিয়েছে আগে যতটা পেতাম এখন আর ততটা পাই না তাই এইসব দূষণের কারণে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে অনেক কিছু মাছ পাওয়া কম হয়ে গিয়েছে